আমার স্কুলে প্রিয় বিষয় বলতে আমার প্রিয় বিষয় ছিলো হচ্ছে ইংরেজি আমার খুবই ভালো লাগতো আমার মানে ইংরেজি এতো ভালো লাগতো যে আমি মানে ইংরেজিতে সবথেকে বেশি নম্বর পেতাম তো আমার ইংরেজিটা বেশ ভালোই লাগদো খারাপ লাগতো না ওটাই আমার সহজ লাগতো বেশিরভাগ ইংরেজি আর বাংলা যদি বলা যায় বাংলাটাও মোটামোটি সহজই ছিলো আমার বেশি কঠিন বলতে মনে হয়েছে অঙ্ক অঙ্ক আমার কাছে খুব কঠিন লাগতো আমার স্কুলের দিনের যদি বেশি খুশির কথা বলা যায় আমার প্রত্যেকটা দিনই স্কুলে যতদিন কেটেছে আমার সবই খুশির দিন আমরা টিফিনে ভাগ করে করে খেতাম টিফিন ভাগ করে খেতাম টিফিনে কোনও বান্ধবীর সাথে ঘুরতে যেতাম তবে হাই স্কুলের কথা নাই বা বললাম হাই স্কুলে আরও বেশি ঘুরতে যেতাম খুব মজা হতো আমাদের সবার মধ্যে হ্যাঁ পনেরোই আগস্ট দিনটা ভোলার নয় পনেরোই আগস্টের দিন তারপরে তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন ছাব্বিশে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস এইসব দিন স্কুলে ভালোভাবে অনুষ্ঠান যেতে হতো তারপরে এই সামান সামনেই আসছে আমাদের স্কুলের একশোতম জন্মদিন মানে জন্ম শতবার্ষিকী যেটা বলা হয় তো ওটা তো বেশ ভালোই মজা হবে আশা করছি ভালো লাগবে আমাদের সবার সব থেকে খুশির দিন ছিলো হচ্ছে টিফিন ভাগ করে খাওয়া টিফিনে অনেক আমরা আনন্দ করতাম তাপরে আইসক্রিম খেতে খেতাম একসাথে সবাই মিলে খুব ভালো লাগতো